পুরুলিয়া জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসব এবং অনুষ্ঠানগুলি হল চড়কপূজা রাসমেলা আখানযাত্রা মনসাপূজা চড়কপূজা প্রধানত পালন করা হয় শিব এবং মা দুর্গার বিয়ের উপলক্ষে এদিন ছেলে থেকে আরম্ভ করে মেয়েরা প্রত্যেকেই সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত উপোশ করে থাকে এবং তারা বিভিন্ন মন্দিরে পুজোর জন্য লাইন লাগিয়ে তারা নিজেদের পুজো সম্পূর্ণ করে রাসমেলা রাসমেলা সম্পর্কে বলা হয় এটি শ্রীকৃষ্ণের পুজো উপলক্ষে রাসমেলা পালন করা হয় এটি পুরুলিয়ার রাসমেলা ময়দানে রাসমেলা উৎসব পালিত হয় রাসমেলা প্রধানত জেলেদের মেলা এই মেলাতে যতগুলি দোকান মোটামুটি একশো থেকে দুশোখানা দোকান সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকে এবং এখানকার জেলেরা সেই মেলা থেকে যা চাঁদা কালেকশান করে সেই চাঁদা তারা তাদের জেলাপাড়ার যে নিজেদের দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দিরে দুর্গো পুজোয় খরচের জন্য কাজে লাগায় আখানযাত্রা আখানযাত্রা প্রধানত পালন করা হয় কৃষকদের উৎসব হিসাবে সারা বছর কৃষকেরা যা ফসল উৎপন্ন করে এবং সেই ফসল বছরের শেষে তারা ধান যা লাগায় সেটা তারা বিক্রি করে যা টাকা পায় সেই টাকা দিয়ে তারা বাজার থেকে নতুন জামা কাপড় নিজেদের পরিবারের ছেলে মেয়ে বৌ বাচ্চা এদের জন্য কিনে নিয়ে সেই জামা তারা নতুন জামাকাপড় পরে এবং আখানযাত্রার আগের দিন রাত্রেবেলা তাদের বাড়িতে বা প্রত্যেকেরই বাড়িতে পিঠে তৈরি করা হয় এবং পরের দিন আখান যাত্রাকে পিঠেপুলি উৎসব হিসাবেও পালন করা হয় এইদিন কৃষকেরা এছাড়াও সারা পুরুলিয়ার বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে পিঠে নিয়ে কৃষকেরা নতুন জামা কাপড় পরে তাদের টুসু নিয়ে তারা কাঁসাই নদীতে সবাই একটি মেলায় একত্রিত হয় এবং একত্রিত হবার পরে বিভিন্ন পিঠেপুলি উৎসব পালন করা হয় কেউ বালিতে কেউ নদীর ধারে কেউ মেলাতে ঘুরে আনন্দ উপভোগ করে এবং দিনের শেষে সেখান থেকে সবাই নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এটা পুরুলিয়ার কাঁসাই নদীতে এই টুসু পরব বা আখান যাত্রা উৎসব পালিত হয় মনসাপূজা মনসাপূজা পুরুলিয়ার সবথেকে বিখ্যাত পূজা মনসাপূজা কারণ মনসাপূজাতে পুরুলিয়ার মানুষ খুব আনন্দে এবং স্বাচ্ছন্দ্যে মেতে ওঠে মনসাপূজা প্রধানত দুদিনের উৎসব পালন করা হয় মনসাপূজা বেহুলা লক্ষীন্দরের বেহুলা লক্ষীন্দরের লক্ষীন্দর মারা যাওয়ার পর বেহুলা লক্ষীন্দরের প্রাণ ফিরে পাওয়ার জন্য চাঁদ সদাগরকে মনসা পূজা করার জন্য বলেন এবং সেই থেকে মনসাপুজো পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘরে প্রাধান্য পায় মনসাপূজা প্রধানত পুরুলিয়া জেলায় বিভিন্ন মানুষেরা পালন করে থাকেন এদিন মনসা পুজোর দিন রাত্রেবেলা সারারাত জেগে উৎসব পূজা পালন করা হয় এবং পুরুলিয়া জেলায় এছাড়াও পরের দিন একটি প্রচলন থাকে মনসা পূজার রাত্রে বিভিন্ন জায়গায় হাঁস খাস খাসি ছাগল ইত্যাদি বলি দেওয়া হয় এবং পরের দিন সেই বলির মাংসকে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয় এটি পুরুলিয়ার মনসা পূজার বিখ্যাত পূজা দুদিন পু পুরুলিয়াতে মনসা পূজার সময় রাস্তাঘাট এবং অনেক কিছুই ফাঁকা থাকে মনসা পূজা পুরুলিয়ার সবথেকে বড়ো উৎসব